আমি পাঁচদিন আগে বাজার থেকে একটি ট্রলিব্যাগ কিনেছি যেটা খুবই বড়ো এইটা বিশেষত আমি আমার যাতায়াতের জন্য ব্যবহার করবো তার জন্য আমি এটা বিশেষ আকৃতির বেশি জিনিসপত্র যাতে এর মধ্যে চলে আসে এই দেখেই আমি এই ব্যাগটি বাজার থেকে কিনেছি এর আকৃতি খুবই বৃহত্তর যার মধ্যে আমি আমার প্রতিদিনের ব্যবহারকারী জিনিসপত্র রাখতে পারি নানাধরনের জামাকাপড় রাখতে পারি তাছাড়া বইও রাখতে পারি এর এই ট্রলিব্যাগটির কালারও আমার বেশ পছন্দ যেটা আমি ভেবেছিলাম সেই নীল কালারেরই এই ব্যাগটি আমি পেয়েছি বাজার থেকে এবং এর চাকাগুলো খুবই ভালো এইটি চারদিকে চারটা চাকা আছে যেটি আমি যেকোনো জায়গাতে স্টেশন তাছাড়া বাসস্ট্যান্ডেও এই ব্যাগটি খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবো তাছাড়া এখানে আমার ইলেকট্রনিক জিনিসপত্র রাখার জন্য একটি জায়গা আছে যেটা আমার খুবই ভালো লেগেছে এই ব্যাগের ক্ষেত্রে তাছাড়া এখানে আমি আমার নানাধরনের কাগজপত্র রাখতে পারি যেটা জলের হাত থেকেও বাঁচতে পারে আর এ তাছাড়া কোনো মজবুত জিনিসেও ধাক্কা লাগলে এই ব্যাগটি ক্ষত হবার কোনো সম্ভাবনা নেই তাছাড়া এর হাতলও খুবই শক্তিশালী যেটা আমি টেনে নিয়ে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারি